আমি একটি বাজাজ কোম্পানির পাখা কিনেছিলাম পাখাটা একমাসও গেল না খারাপ হয়ে গেল আর পাখাটা হচ্ছে প্রথম থেকেই বাতাসই একদমই ছিল না আর পাখাটি খুব আওয়াজ হতো যেই তুলনার পাখাটার দামও প্রচুর নিয়েছিল দোকানদার গ্যারান্টি দিয়েছিল এক বছরের কিন্তু এক বছর তো দূরের কথা এক মাসের মধ্যেই পাখাটি খারাপ হয়ে গেল পাখাটি আমাকে দোকানদার ঠকিয়ে দিয়েছে একবটে